আমার কোনো ক্লাসিক বই বা ডিটেকটিক কপি বা বিশেষ সংক্রান্ত বা হার্ড কপি নেই কারণ আমি আমি কেনা বই পড়ি বা লাইব্রেরি থেকে বই এনে পড়ি যখন যেটা মন করে সেটাই কিনে এনে পড়ি বা লাইব্রেরি থেকে এনে পড়ি সেগুলো হয়তো পুরোনো হয়ে গেলে আমার বোন বা ভাইদেকে দিয়ে দিই আবার নতুন বই কিনি আমার কোনো প্রিয় বই নেই আমি যখন যেটা পাই সেই বইটাই কিনে এনে পড়াশোনা করি

আমার কোনো প্রিয় বই বা ক্লাসিক বই বা কপি বা বিশেষ সংক্রান্ত কিছুই নেই এইসব নিয়েই আমি কিনি যখন যেটা মনে হয় সেটা নিয়েই আমি পড়াশোনা করি